আমার প্রিয় মাছটি হল ইলিশ মাছ ইলিশ মাছ হল এমন একটি মাছ সেই মাছটি গোটা বাঙালির একটি জনপ্রিয় মাছ মাছটি যেটা দিয়ে রান্না সর্ষের তেল দিয়ে হোক বা সর্ষে দিয়ে যেটা দিয়ে রান্না করুন সেটা খুব সুস্বাদু হয় এইটা প্রত্যেক বাঙালি মানুষের মুখে লেগেই থাকে তারপরে আপনার ইলিশ মাছ দামটা ঠিক কম নয় বেশি দাম কিন্তু তাতেও বাঙালিরা সেইটাই চায় কারণ ওইটার মধ্যে এমন একটা সুস্বাদু আছে সে ওইটা যদি আপনি একদিন খান তারপরের দিন আপনার একদিন ইলিশ মাছের সেন্ট আপনার হাতে থাকবে এইটাই হল মাছটির একটা বড়ো সুস্বাদুর প্রমাণ সুস্বাদু সেটা প্রচুর সুস্বাদু গোটা মানে দেশে বলুন রাজ্যে বলুন সব থেকে বাঙালিরা বেশি ইলিশ ছাড়া মাছ ইলিশ ছাড়া কোনো মাছই খায় না ইলিশ হল বাঙালিদের একটি বড়ো গর্ব তাই বলা যাচ্ছে ইলিশ মাছ এমনই সুস্বাদু হয় যে গোটা বাঙালিদের মুখে সেটা লেগে থাকে আমারও সেই জন আমারও সেই মাছটি হল জনপি আমারও সেই জনপ্রিয় মাছটির হল নাম হচ্ছে ইলিশ মাছ